মাছ ধরার সফল ভ্রমণের জন্য দরকার মনে করি প্রধানত দরকার জাল লাগে তারপর মাছ রাখার জন্য লাগে ব্যাগ তারপর লাগে মনের সাহস হ্যাঁ এই সফলতা আমি মনে করি আমি মাছ ধরার সময় শ্লোগান করতাম যেমন ধরুন একটু জোরে জোরে গান করতাম একটু সাহস বাড়তো আবার কখনো মনে মনে গুনগুন করে গান করতাম আবার কখনো নিজের মধ্য কথা বলতাম এইভাবেই মাছ ধরতাম নিজের মতো করে